আমার প্রিয় গায়ক হচ্ছে কুমার শানু আমি তাকে খুব পছন্দ করি কুমার শানু এতো সুন্দর স্টেজে এসে তার পোগ্রামটা সবাইকে দেয় সেটা শুনতে খুব ভালো লাগে কুমার শানুর গান আমি একটা আপনাদের শোনাচ্ছি তার মতো তো আর হবে না একটু অল্প করে শোনাচ্ছি

ওই কুমার শানুকে নিজে চোখে একবার দেখবো বলে আমাদের এখানে পূর্ব মেদিনীপুরে এসেছিলেন আমি টিকিট কেটে কুমার শানুর প্রগ্রাম দেখতে গিয়েছিলাম খুব ভালো লাগছিলো খুব জনপ্রিয় উনি উনি এতো ভালো হেসে হুসে কথা বলেন এবং কি সা তিনি হাসলেই মনে হয় মুক্ত ঝড়ছে উঠি যে গানটা গায়েন মানুষের মনে খুব ভালো লাগে হৃদয় অবদি ছুঁয়ে যায় আমার তো খুব ভালোই লাগে ওনাকে খুব পছন্দ করি ওনাকে তাই ওনার গান যেখানে যেখানে হয় টিভিতে যে ওনার শোগুলো হয় সেগুলোও দেখি উনি ড্যান্স বাংলা ড্যান্সেও মাঝে মাঝে আসেন সেটাও দেখা হয় উনি তো সারেগামাপাতে আছেনই জাজ হয়ে ওনার দেখতে দেখতে খুব কেটে যায় সময়টা ওনাকে দেখতে দেখতেই মনে হয় না যে আমি অন্য কিছুর বা নিয়ে ব্যস্ত থাকি মনে হয় শুধু আমি ওনার শুদু সহজগুলো দেখি ওগুলো ছাড়া আমার আর ভালো লাগে না মনে হয় ওগুলো ছাড়া কুমার শানুর যেসব পোগ্রাম থাকে আমি সব কটা পোগ্রামই মোটামটি দেখি কারণ যতো কাজই থাকে আমি কাজ সেরে ওই কুমার শানুর গান কুমার শানুর সঙ্গীত চর্চা যেগুলো করেন সেইগুলো আমার খুব ভালো লাগে তাই সব সময় ওগুলো দেখতেই থাকি